দেখ বিদ্যুৎ এমন একটা জিনিস এটা থেকে আমাদের সচেতন হতেই হবে কারণ এটা মানুষের প্রাণঘাতের একদম বড় ধরনের ইয়ে দেখ প্রথমত তুই যদি বলিস যে এই বিদ্যুতের বিপদ সম্পর্কে কিছু ব্যাখ্যা যদি বলিস তাহলে বলতে হবে যে আমাদের বাড়িতে কোথায় তার ছেঁড়া আছে সেটাকে লক্ষ্য রাখতে হবে বা কোথাও যদি সুইচ দিয়ে রাখি আমরা ঠিক আছে হয়তো আলোটা কাটা আছে যাতে না এটা থেকে পরবর্তীকালে আগুন লেগে শর্ট সার্কিট হয় সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে বাড়ির যেখানে আমাদের আর্থিং সেই আর্থিংটা ঠিকঠাকভাবে আছে কি সেটাও কিন্তু আমাদের দেখতে হবে আর যদি বলিস তাহলে এটাকে এই বিপদগুলোকে কীভাবে এড়ানো যায় দেখ এখন বাজারে অনেক ধরনের জ্যাকের যে প্লাগ ওই প্লাগের কিন্তু কভার উঠেছে বাড়ির বাচ্চাদেরা যাতে না ওই প্লাগে হাত দিয়ে শর্ট সার্কিট হয় সেই জন্যে বাজার থেকে ওই প্লাগ এনে আমাদেরকে কিন্তু প্লাগের কভার এনে লাগাতে হবে তারপরে কী যদি কোথাও তার ছেঁড়া থাকে সেটা মিস্ত্রি ডেকে সারানোর ব্যবস্থা করতে হবে তবে আমার মনে হয় খুব কম দামি তার ব্যবহার না করে একটু দামি তার ব্যবহার করলে এতে সেফ্টিটা বেশি থাকে ঠিক আছে আর আকাশ ডাকে যখন বজ্রাঘাত পড়ে তখন কিন্তু আমাদেরকে কোনও যদি জ্যাক এই টিভির জ্যাক ধরো না গোঁজা আছে ফ্রিজের জ্যাক গোঁজা আছে এগুলো কিন্তু মনে করে খুলে দিতে হবে বা কোনও সুইচ দেওয়া আছে তো চার্জারের সেগুলো কিন্তু অফ করে দিতে হবে তা না তো কী বল তো ওই বিদ্যুৎ চমকালে ওইগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে তাই না